আমাদের এলাকায় যেমন গরু ছাগল ভেড়া পশু আছে তেমন এই পশুদের খাইয়ে যত্ন সহকারে বড়ো করে খাইয়ে ব্যবসা করা উচিত যেমন বাইরের মরুভূমি এলাকার কোনোই উট বা বিদেশি কোনো পশু আমাদের এই এলাকায় নিয়ে আসলে সে তো তার আর্থিক অবস্থা কিছু কম থাকতে পারে কারণ সেু মরুভূমির যেমন মরুভূমি রুট আমাদের এলাকায় নিয়ে আসলে সে তো বাঁচবে না তার অতিরিক্ত ঠান্ডা সে তো গরম এলাকায় থাকে সে বাঁচবে কী করে তা তার উচ্চতা তার মতোই হয় আর আমাদের এলাকায় যে ছাগল গরু ভেড়া এখানকার এলাকার এখানকার পশু পাখি পোষাটাই উচিত যেমন এনা এনাদের ভাই পশু পশুগুলোর খাইয়ে খাইয়ে বড়ো করে তাদের বেচে অর্থ লাভ করা যায় তারপরে যে স্কিম সরকারি স্কিম সরকারি স্কিম সাহায্য আমরা পাই না এই পেশা এই পেশা আমার কিছু নেই আমার কিছু দাবিও নেই সুপারিশ আছে পেশাটি যেমন পেশা পেশাটি ভালো করে ভালো করে তুললে কাজটি তারপরে ভালো পেশা কিছু করলে তারপরে তার ফল পাওয়া যাবে যার কারণ একটা জিনিস মন দিয়ে মন দিয়ে কাজটা করলে তার তো ফল সহজেই পাওয়া যাবে